আমার আমার ছোট্ট একটি টেলার্সের দোকান আছে বাড়িতেই আমি সেখানে কিছু সুতে পিস তুলে রেখেছি তো কেউ যদি সেই পিস নিয়ে তৈরি করতে দেয় আমার কাছ থেকে যদি কোনো পিস কিনে তৈরি করতে দেয় তাহলে পিসের দাম যেমন সুতোর পিসের দাম যেমন ধরুন আটশো টাকা যদি আমার কাছে তৈরি করতে দেয় তো আমি দুশো টাকা নিই যদি কেউ যদি আমার কাছে চুড়িদারের পিস দিয়ে যায় বা কোনো সালোয়ারের পিচ দিয়ে যায় তো আমি আমি সেটাকে তৈরি করতে নিই দুশো টাকা যদি তার উপরে কাজ করা হয়তো নিই আড়াইশো টাকা বা কেউ যদি কোনো ব্লাউজের পিচ দিয়ে যায় তো তা সেটা তৈরি করতে নিই আমি দেড়শো টাকা আর যদি কাজ করে দিতে বলে তাহলে আমি পঞ্চাশ ষাট টাকা বেশি নিই পঞ্চাশ ষাট টাকা বেশি নেই তো কেউ যদি আমার কাছ থেকে কিনে তৈরি করে তো ব্লাউজের তার একটা ব্লাউজের পিসের দাম ধরুন আড়াইশো টাকা তো আমি তৈরি করতে নিই দেড়শো টাকা আর যদি তার উপরে কাজ করতে বলে তো তার দাম নিয়ে ষাট সত্তর টাকা নিয়েই এরকম হয় আমি বাচ্চাদের প্যান্ট তো তৈরি করি না তো বাচ্চাদের শার্ট টা তৈরি করি বাচ্চাদের শার্ট টা তৈরি করি বাচ্চাদের শার্ট যদি এখান থেকে নিয়ে করে বাচ্চাদের শার্টের দাম পড়বে চারশো টাকা আমি যদি তৈরি করি তাহলে পড়বে আড়াইশো টাকা তো এইভাবে চলে যদি কচনে দিয়ে যাই তো তাহলে পড়বে তাহলে পড়বে তোমার আমি ওরা যদি কিনে দিয়ে যায় আমি যদি তৈরি করি তাহলে পড়বে তোমার আড়াইশো টাকা তিনশো টাকা পড়বে এইরকম কেউ আড়াইশো টাকা পড়বে ওরা যদি চুড়িদার আমি বাড়িতে একটা ছোট্ট দোকান খুলে রেখেছি এটাতেই অনেকে হয়তো কেউ যদি এখান থেকে এখানে চরিদার করতে দিয়ে যায় তো আমি চুড়িদার তৈরি করতে নিই তিনশো টাকা তার উপর যদি কাজ করতে বলে মানে কাজ করে দিতে বলে তো তাহলে তোমার পড়বে একশো টাকা দেড়শো টাকা এইরকম পড়বে তো এখান থেকে যদি পিস কিনে করে তাহলে পিসের দাম কাজ করা চুড়িদারের পিসের দাম ধরো হাজার টাকা তো আর নশো আটশো হাজার এরকম হবে আর যদি আর তৈরি করা ধরো পড়বে তোমার তিনশো সাড়ে তিনশো টাকা এইরকম পড়বে সেটা যদি আমি আরেকটু কাজ করে দিই আরেকটু দাম বেশি পড়বে মানে এইভাবে আমার এই ছোট্টো টেলার্সটি চলে এখানে দামও নিই ঠিক ঠাক খুব বেশিও না খুব কমও না মানে ঠিক ঠাক হয় আর কি